আমাদের বাড়ির পাশে বাঁশবাগান আছে সেই বাঁশবাগানে পা সন্ধেবেলা করে পাখি কিচিরমিচির করে কারোর ওই পাখির বাসাতে বাবা মা চলে আসে কারোর বাসায় ডিম থাকে কারোর বাসায় সবে বাচ্চা উঠেছে কারোর বাসায় একটু বাচ্চা বড় হয়ে গিয়েছে তাই জন্য করে তার মা বাবা এসে সন্ধেবেলা করে ওই বাচ্চাদের খাওয়ায় তাই আমরা লাইট মেরে মেরে দেখি খুব কিচিরমিচির কিচিরমিচির করে কারণ ওই বাঁশবাগানে হচ্ছে বাসায় অনেক অনেক পাখির বাসা থাকে তাই জন্য করে খুব আওয়াজ হয় সন্ধেবেলা করে ওর মা বাপ মা আসে সারাদিনের পরে ওই সারাদিন খাওয়ার টাবার এবারে আসে এসে এবারে ওদের খাওয়াবে আরও অনেক ওরা খুশি হয়ে কিচিরমিচির কিচিরমিচির করবে আমরা তাই সেইগুলো লাইট মেরে দেখব জানালা থেকে দেখব বাঁশবাগানের দিকে চেয়ে বা লাইট মেরে মেরে দেখব ফোনের আলো মেরে পাখিগুলো কেন কিচিরমিচির করছে কীসের জন্য কেমন দেখতে সেই সব দেখি এবারে ওই পাখিগুলো আশেপাশের মানুষ তো অনেক হচ্ছে গিয়ে শালিক পায়রা বক এইগুলো তো খায় তাই জন্য করে পাখি টাকি সব কমে আসছে তাই জন্য করে তাদের সতর্ক রাখব যে পাখিগুলো খেওনা যে খালি হচ্ছে কি নিজেদের একটা কীরকম ই না যে পাখি কোনো সব হচ্ছে কি মারা যাবে তারপর কি নিজেদের কি থাকতে ভালো লাগবে পাখিরা থাকবে কত সুন্দর পাখিরাও থাকবে মানুষরাও থাকবে দেখতেও ভালো লাগবে তাই জন্য করে তাদের আশেপাশের মানুষকে সতর্ক রাখতে চাই কিন্তু হচ্ছে না যেন খায় যদি বা খেয়ে নেয় তাহলে তো নিজেকে আর ভালো লাগবে না থাকতে তাই জন্য করে খেতে বারণ করব ওই জন্য করে আরও কত পাখি হচ্ছে বাঁশবাগান ছাড়া হচ্ছে কি আরও কত গাছের আগায় হচ্ছে কি এরকমই পাখি বাসা করে রয়েছে তারপর কি কারোর ঘরের চালের তে এক পাশেতে বাসা করে রয়েছে কারোর গ্রিলে গ্রিলের গায়ে বাসা করে রয়েছে তারপর কি হচ্ছে কি কোনো বড় বড় বড় বড় শহর অঞ্চলে বড় বড় গাছ রয়েছে সেই সব গাছেও অনেক রকমের সে কাকের বাসা বা শালিকের বাসা তারপর কি টিঁয়া পাখিও হচ্ছে কি শিরীষ গাছে বট গাছে টাছে শহর অঞ্চলে থাকে টিঁয়া পাখি আর হচ্ছে গিয়ে